এই এলাকার গান বলতে আমাদের পশ্চিমবঙ্গে লোকগীতি ওতপ্রোতভাবে বাঙালিদের জীবনে জড়িত তো এই লোকগীতি আমাদের বাংলার মাটি এবং বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের বাংলার লোকগীতি এবং অবশ্যই কীর্তন বাঙালিদের ঘরে কোনো যদি কোনো পুজোর অনুষ্ঠান হয় ঠাকুরের পুজোর অনুষ্ঠান হয় বা স সৎসঙ্গ হয় তখন আমরা এই আমা আমাদের এই যে বাংলার সংস্কৃতি কীর্তন বাড়িতে বাড়িতেই যাদের যাদের বাড়ি পুজো হয় যখনই পুজো হয় বাড়িতে বাড়িতে কীর্তন কীর্তন পুজো হয় কীর্তন দেয় কীর্তন যাতে ভগবান আরো সন্তুষ্ট হয় এবং পরিবেশটা আরো সুমধুর হয়ে ওঠে আর লোকগীতি বলতে গেলে আমাদের বাংলার সংস্কৃতিকে যদি জানতে হয় বাংলার মাটিকে যদি জানতে হয় বাংলার পরিবেশকে যদি জানতে হয় তাহলে লোকগীতি লোকগীতি সম্পর্কে আগে জানতে হবে লোকগীতি হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতিকে তুলে ধরে আমাদের বাংলার মাটিকে তুলে ধরে লোক যেমন লালন ফকির আছে বাউল গান আছে এরকম অনেক লোকগীতি রয়েছে যা আমাদের বাংলার এবং আমাদের জীবনকে অনুপ্রাণিত করে তো বা আমাদের বাংলার গর্ব এবং বাংলার যে সংস্কৃতি সে হচ্ছে লোকগীতি লে এই যে যাতে আরো লোকগীতি শুনলে শুনলে আমাদের বাংলার সংস্কৃতিকে জানা যায় আমাদের বাংলার মাটিকে জানা যায় এই ঘরে ঘরে এবং আমাদের বাংলার মাটিতে এরকম এরকম লোকগীতি আরো আয়োজন হওয়া প্রয়োজন যাতে আমাদের পরবর্তী জেনারেশান যারা আমাদের যারা আমাদের ছোটো বোনেরা বা আমাদের সন্তানরা যাদের দ্বারা বড়ো হবেন তারা তারা যাতে এই লোকগীতি শুনে বড়ো হন তাতে কী হবে আমাদের এই মানসিক প এবং পরিবে আম আমাদের চারিদিকের পরিবেশ এবং বাংলার সংস্কৃতিকে তারা জান জানবে এবং তারা জীবনে এই লোকগীতি শুনে বা বাংলার সংস্কৃতিকে জেনে তারা জীবনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য লোকগীতি আমাদের পশ্চিমবঙ্গে এবং বাঙ্গা আমাদের এই বাংলার মাটি এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে